আমার এলাকায় বিভিন্ন ধর্মই অনুসরণ করা হয় এবং এখানে সর্ব ধর্ম সম্মেলন কথাটিকে যথাযথ ভাবেই পালন করা হয় আমাদের এখানে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ জৈন সমস্ত রকম সর ধর্ম সম্প্রদায়ের মানুষেরাই বা একসঙ্গে মিলেমিশে বসবাস করে এবং তারা তাদের প্রতিটি ধর্মীয় উৎসবকেই খুব সাগ্রহে উদযাপন করে হিন্দুরা যেমন দুর্গা পুজো কালী পুজো রথযাত্রা বিভিন্ন ধরনের ষষ্ঠী পুজো সমস্ত রকমের পুজোকে পালন করে এবং আনন্দ হইচই করে কাটায় ঠিক একই রকমভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা ঈদ বা আরও সমস্ত যা কিছু উৎসব হয় তাদের তারা সমস্ত কিছুকে খুব সাগ্রহে এবং উৎসবগুলিকে পালন করে থাকে এছাড়াও বৌদ্ধরা বুদ্ধ পূর্ণিমা নানান ধরনের পূর্ণিমা পুজো জৈনরা তাদের নানান ধরনের ধর্মীয় উৎসবগুলিকে খুব আনন্দের সাথে মিলেমিশে উদযাপন করে এছাড়া সকলেই সকলের উৎসবে মিলেমিশে এবং অন্য অন্যের উ উৎসবে অন্যের আনন্দে নিজেও আনন্দিত হয়ে উৎসবগুলিকে পালন করে থাকে এবং এটাতে সর্ব ধর্ম সম্মেলনটা যথাযথভাবেই পালিত হয় এছাড়াও আমাদের এলাকায় সমস্ত রকমের মন্দির মসজিদ বুদ্ধ ঠাকুরের মন্দির সমস্ত কিছুই রয়েছে এখানে ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ দেখা যায় না সকলেই একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকে এবং কেউ কারোর ধর্মের বিরোধিতা কক্ষনও কর করে থাকে না তারা একে অন্যকে ভালোবাসে একে অন্যকে ভাই মনে করে নিজেদের জীবন কাটায়